আমি অনেক সময় আমি একজন পাখি প্রেমী মানুষ তো আমি পাখি দেখলেই আমার ফটো তুলতে ইচ্ছা হয় যেটা সত্যি কথা পাখি তোলার চেষ্টা কেন আমি সবসময় পাখি তুলি যেখানে যাই যেখানে ঘুরতে যাই পাখি দেখলেই আমি পাখি ফটো তুলি যখন মানে বড় বণ জঙ্গলের মধ্যে বণ জঙ্গলের মধ্যে এমনি সবাই যেহেতু আমি বোলপুর থাকি সেখানে রাস্তায় যথারীতি পাখি থাকে তাদের ছবি তোলাটা মানে সহজ মানে তারা সবসময় বসে থাকে কিন্তু জঙ্গলের মধ্যে যেহেতু অরা তো ভিতরে থাকি দেখাও যায় না তখন আমি একটা ভালো মাথায় বুদ্ধি আছে আমি যেটা সচা সচরাচর করে থাকি সেটা হলো প্রথমে পাখিদেরকে খাবার দেই সে যাই হতে পারে বিস্কুট কিনে বিস্কুটের টুকরো একটু ছড়িয়ে দিলাম যেই বিস্কুটটা ছড়িয়ে দিলাম সেই পাখি সব চলে আসলো আসার পরে কী হলো পাখিগুলো খেলো এবার তখন আমি যথারীতি আসতে মানে ভালোভাবে পাখিদের কিছু ফটো আমি তুলতে পারি আর আপনাদেরও এটা সাজেস্ট করতে করছি যে আপনারা যদি কোনো সময় মানে জঙ্গলের মধ্যে বা যে কোনো জায়গায় ফটোশ্যুট করতে চান পাখির পাখিরর ফ ফটোশ্যুট করা মানে জঙ্গলের মধ্যে অত সহজ নয় এমনিই রাস্তাঘাট আপনি করতে পারেন তো আপনারা কিছু ওদের ওদের যদি খেতে দেন তো ওরা যখন খেতে মানে খেতে আসে তখন আপনি খুব ভালোভাবেই পাখিদের ফটো তুলতে পারে এটা একদম খুব সহজ উপায়